নদীয়া জেলার জলবায়ু মাঝারি ধরনের গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রায় পঁয়তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই সময় আর্দ্রতা খুব বেশি থাকে এবং শীতকালে তাপমাত্রা থাকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নদীয়া জেলায় চারটে ঋতু রয়েচে গীর্ষ্মকাল গীর্ষ্মকাল নদীয়া জেলার সবচেয়ে গরম এবং শুষ্ক শীতু ঋতু এই সময় তাপমাত্রা থাকে প্রায় পঁয়তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যার কারণে আর্দ্রতা থাকে খুব বেশি গীর্ষ্মকালে কৃষকরা তাদের ফসল কাটেন এবং মাঠগুলিকে নতুন ফসলের জন্য প্রস্তুত করেন বর্ষাকাল বর্ষাকালে নদীয়া জেলায় সব থেকে বৃষ্টিপাতের ঋতু এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে এসে বর্ষাকালে কৃষকদের তাদের ফসল রোপণ করতে সাহায্য করে শরৎকাল শরৎকাল নদীয়া জেলার একটি মনোরম ঋতু এই সময় তাপমাত্রা থাকে মাঝারি এবং আর্দ্রতা থাকে কম শরৎকালে কৃষকরা তাদের ফসল তোলেন এবং নতুন ফসল রোপণের জন্য প্রস্তুতি নেন শীতকাল শীতকাল নদীয়া জেলায় সব থেকে ঠান্ডা ঋতু এই সময়ে তাপমাত্রা থাকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতকালে কৃষকরা তাদের ফসলের যত্ন নেন এবং নতুন ফসলের জন্য প্রস্তুতি নেন নদীয়া জেলার ঋতুগুলি সেখানে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে প্রভাবিত করে উদাহরণস্বরূপ গ্রীষ্মকালে মানুষ প্রচণ্ড তাপ এবং আর্দ্রতার কারণে তাদের দৈনন্দিন কার্যকলাপগুলিতে সামঞ্জস্য করতে পারে না তারা বাইরে কম সময় কাটান এবং হালকা এবং আরামদায়ক পোশাক পরেন বর্ষাকালে কৃষকদের জন্য একটি ব্যস্ত সময় তারা তাদের ফসল রোপণ করেন এবং যত্ন নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন শরৎকালে মানুষ তাদের বাড়ি ঘর পরিষ্কার করেন এবং নতুন ফসলের জন্য প্রস্তুতি নেয় শীতকালে মানুষ তাদের শীতকালীন পোশাক পরেন এবং বাড়ির ভিতরে বেশি সময় কাটান